হ্যাঁ প্রযুক্তি আমাদের পরিবেশের সাথে আমাদের বস বাস এবং যোগাযোগের উপায় পরিবর্তন করেছে যেমন মোবাইল ড্রোন স্যাটেলাইট ক্যামেরা মোবাইলের মাধ্যমে আমরা সবরকমের ফেসিলিটি পেয়ে থাকি মোবাইল থেকে আমরা ফোন কলের মাধ্যমে দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারি ফোনে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গার খবর জানতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাহায্যে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সটাগ্রাম টুইটারের মাধ্যমে সব মানুষ মনোরঞ্জন করতে পারে নিজের তারপর স্যাটেলাইটের মাধ্যমে আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমরা প্রত্যেকটা দেশের খবর জানতে পারি সব দৃশ্য আমরা দেখতে পারি গুগল ম্যাপের সাহায্যে ক্যামেরার মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাপচার করতে পারি সব রকমের তারপর ড্রোন ড্রোনের মাধ্যমেও আমরাও বিভিন্ন আকাশ থেকে একদম নিচের ফুটেজ ছবি তুলতে পারি এবং সবরকমের ভিডিও বানাতে পারি আর বিভিন্ন ইন্টারনেটের সাহায্যে আমরা সবরকমের খবর জানতে পারি যেমন বিভিন্ন এন্টারটেনমেন্ট জিনিস খবর একজায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো যায় এইসব ইন্টারনেটের মাধ্যমেই পৌঁছাতে পারি আমরা এগুলি হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রযুক্তি আমাদের পরিবেশের সাথে সবরকমের বসবাস ও যোগাযোগ উপায় পরিবর্তন করেছে